মাছ ধরাকে পেশা হিসেবে আমাদের এখানে অনেক মানুষই বেছে নিয়েছে আমার মনে হয় যে কারণটা সবথেকে মাছ ধরার বেশি আমি নিজেও যেটা অনুভব করেছি মাছ ধরতে খুবই আনন্দ হবে বিশেষ করে যে সমস্ত পদ্ধতিতে মাছ ধরা হয় সেই সমস্ত পদ্ধতি যদি কার্যকর হয় বা সেই সমস্ত পদ্ধতি প্রয়োগ করে যদি ভালো পরিমাণ মাছ পাওয়া যায় তাহলে সেই মুহূর্তে মনে যে একটা আনন্দের অনুভূতি হয় বা ছাপ পড়ে হ্যাঁ মাছ ধরার যে একটা আনন্দ সেই অনুভূতিটাই মনে হয় এখানকার অনেক মানুষের মাছ ধরার কে পেশা হিসেবে বেছে নেওয়ার জন্য অনুপ্রেরণা যোগায় আমার এটা ব্যক্তিগতভাবে মনে হয় হ্যাঁ তুলনামূলকভাবে অন্যান্য সাধারণত যে সমস্ত পেশা আরও আছে মানুষ যে সমস্ত পেশার সঙ্গে যুক্ত সেই সমস্ত পেশার ভিতরে থেকে তারা শখের বশে মাছ ধরে তাহলে বোঝাই যাচ্ছে যে মাছ ধরা যেমন একটা মানুষের শখ তেমন ও এটিকে অনেকে পেশা হিসেবেও মেনে মানে বেছে নিয়েছে নিজেদের জীবন জীবিকা ধারণের পেশা হিসেবে মাছ ধরাকে বেছে নিয়েছে আমার মনে হয় এই মাছ ধরা মাছ ধরাটা একটি আনন্দের বিষয় মাছ ধরলে প্রচুর পরিমাণে মনের মধ্যে একটু শান্তি প্রশান্তি হয় আনন্দ লাগে মানুষের পেশা হিসেবে বেছে নেওয়ার জন্যে এটাই মনে হয় যথেষ্ট বিষয় একটা পেশা আর কি বেছে নেওয়ার জন্য